হ্যালো কে সম্পৃক্তা আমি তোমার কলেজ থেকে প্রিয়ব্রত স্যার বলছি বলছিলাম যে তোমার কলেজে উপস্থিতির হার যে খুবই কম কেন তোমাকে তো দেখতেই পাচ্ছি না কলেজে কী কী কারণ আচ্ছা আর দ্বিতীয়ত দেখো আমি বলে দিচ্ছি আমাদের কলেজ এই জেলাতে সব থেকে ভালো কলেজ এবং আমাদের কলেজের প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকা সবাই খুবই ভালো ঠিক আছে সুতরাং আমাকে এসব বোঝাতে এসো না হুম সেটাই তোমার কাছ থেকে আশা করছি আচ্ছা আমি দেখবো ব্যাপারটা আর আরেকটা কথা বলার ছিল যে তুমি তো কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতেও আসছ না তোমার উপস্থিতি তো একদমই নেই তোমার শরীরে কোনো অসুবিধা নেই তো আচ্ছা আর বাড়িতে পড়াশোনা কেমন চলছে হ্যাঁ কলেজে এসে কথা বলো আর লাস্ট ক্লাসটা কোন টপিকের উপর হয়েছিল কোন অ্যাক্ট কোন অ্যাক্ট আচ্ছা এখন ক্লাসে অ্যাক্ট টুটা চলছে ঠিক আছে হ্যাঁ পরের পরের সপ্তাহ থেকে অ্যাক্ট থ্রিটা শুরু হবে তুমি যত জলদি সম্ভব কলেজে আসার চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে ওকে